হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছা ছিলো একটু যাওয়ার কিন্তু কোথায় যাবো কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না তো ঝড়খালি বললি যখন তখন ঠিক মনেও পড়ে গেল হ্যাঁ ওখানে একটা চায়ের দোকানের নামও শুনেছি তো ঠিক আছে কোনো ব্যাপার নয় কালকে সানডে আছে তো সকালবেলায় তাহলে বেড়িয়ে আসি হুম হুম হুম আমিও হ্যাঁ আমিও শুনেছি অনেক ধরনের ওখানে চা পাওয়া যায় আমার এখান থেকে হ্যাঁ না টাকাটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো ভ্যারাইটির চায়ের ওখানে পাওয়া যায় এবং খুব জনপ্রিয় না কি খুব নামও আছে তো আমিও শুনছিলাম আমার এখানেও দুজন গেছিলো ওরা ঘুরে এসছে ওদের মুখ থেকে শুনছিলাম তো ঠিক আছে আমি তাহলে আমার আর দুজন বন্ধু আছে এখান থেকে ওদেরকে তাহলে নিয়ে নিই ওরাও যাবো যাবো করছিলো তাহলে সঙ্গে করে ওদেরকেও নিয়ে নিই নিয়ে তালে কালকে সানডে আছে সকালের দিকে একটা টাইম ফিক্সড করি ওই টাইমে তাহলে সকালের দিক করে বেরিয়ে যাবো হ্যাঁ কালকে তালে ওই ফার্স্ট সকালেই ছটা নাগাদ বেরিয়ে যাই ঠিক আছে ছটা নাগাদ হ্যাঁ হ্যাঁ সকালবেলা ট্রেনেই বেটার হবে ফাঁকা থাকবে ওই সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ঠান্ডা জামা কাপড় মোটা জামা কাপড় পরে টরে একদম রেডি হয়ে বেরিয়ে যাবো ঠিক আছে সকালবেলা তালে ওই ছটার দিকে বেরোবো আর কি ঠিক আছে হ্যাঁ না না লেট করার কোনো গল্পই নেই ঠিক আচে ওদেরকে আমি বলে দেবো তো তাহলে অনেক দিন ধরে ইচ্ছা ছিলো ঠিক আছে তাই হবে তো কালকে তাহলে সকালবেলা ছটা নাগাদ তালে একদম ফাইনাল থাকলো ঠিক আছে হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ওই ঠিক ঠিক ওটা চা খাওয়াও হয়ে যাবে চায়ের সঙ্গে ওই বাকি জায়গাগুলো কয়েকটা সাইট সিন আছে শুনেছিলাম পাখিরালয় আর কী সব আছে তো ওগুলোও তাহলে দেখা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সকালবেলা একদম ফাইনাল হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হুম ঠিক আছে